পোলট্রি চাষে বেশিরভাগ সময় চিকেন পক্সগুলোই দেখা যায় যার জন্য শুধু প্রাণীর মধ্যে নয় মানুষের মধ্যেও এগুলো ছড়ায় তো এর জন্য ঝুঁকি অনেক রকমই থাকে মানুষের প্রাণনাশও হতে পারে এর ফলে প্রানিদের মধ্যে রোগ বলতে অনেক রকমই রোগ দেখা যায় চিকেন পক্স ভাইরাস জাতীয় ইনফ্লুয়েঞ্জা আরও অনেক ধরনের রোগ থাকে জ্বর সর্দি কাশি তো এগুলো প্রাণী থেকেও আসে পরামর্শ করতে হেলে আমি আশেপাশে অভিজ্ঞ কাউকে পরামর্শ করবো নই প্রাণী কোনো ডাক্তারের কাছে পরামর্শ করবো এবং যারা এইসব বিষয়ে জানে বেশি তাদের সঙ্গেই আমি পরামর্শ করবো এই সব বিষয়ে পোলট্রি চাষে অবশ্যই রোগের আভাব যেহেতু প্রাণী প্রাণী প্রাণ আছে মানে রোগ সম্ভাবনা থাকতেই পারে এর মধ্যে অনেক রকমের ঝুঁকিও থাকে প্রাণনাশও হতে পারে এই রোগের ফলে চিকেন পক্স আরও অনেক ধরনের রোগ থাকে